হ্যাঁ আমাদের এখানে বলতে কারেন্ট যেমন গরমের সময় বারো ঘণ্টাতে আমাদের দুঘা বারো ঘণ্টাতে আমাদের দশ ঘণ্টা কারেন্ট থাকে বিদ্যুৎ থাকে আর দু ঘণ্টা মানে কখন পাঁচ মিনিট কারেন্ট থাকে না কখন দশ মিনিট থাকে না বিদ্যুৎ বা কখনও এরকম আধ ঘণ্টা বিদ্যুৎ থাকে না কখন পাঁচ ঘণ্টা থাকে কখন দু ঘণ্টা থাকে কখন এক ঘণ্টা থাকে এইভাবে গরমকালে আমাদের এরকমই কারেন্ট থাকে বিদ্যুৎ থাকে বিচ্ছিন্ন হওয়ার কারণ বিচ্ছিন্ন হওয়ার কারণ বলতে যখন গরমের সময় এরকম এক ঘণ্টা দু ঘণ্টা পরপর কারেন্ট বিদ্যুৎ চলে যায় আবার যখন ঠান্ডাকাল আসে ঠান্ডার সময় তখন আমাদের ঠান্ডাকালে তখন কারেন্টটা বেশ ভালো ভালো থাকে কারেন্টটা বারো ঘণ্টাতে অন্তত আমাদের কারেন্ট বারো ঘণ্টাতে এগারো ঘন্টা কারেন্ট থাকে কখন পাঁচ মিনিট কারেন্ট থাকে না কখন দু মিনিট থাকে না বিদ্যুৎ কখন এক মিনিট থাকে না এইভাবে আমাদের বারো ঘণ্টা যদি কারেন্ট দিনে থাকে তাো বারো ঘণ্টা থেকে এক ঘণ্টা কারেন্ট থাকে না এগারো ঘণ্টা কারেন্ট থাকে মানে বিদ্যুৎ থাকে আর যে জীবন কীভাবে প্রভাবিত হয় হ্যাঁ জীবন প্রভাবিত হয় যেমন খুব গরমের সময় তখন গরমের সময় খুব কখন কারেন্ট যায় চলে যায় আবার আসে আবার থাকে তখন খুব কষ্টেরও হয় প্রভাবিত জীবন খুব ভালোভাবেও হয় যেমন বর্ষাকালে বর্ষাকালে বিদ্যুৎ কোনো বিদ্যুৎ চমকালে বা কোনো ঝড় বৃষ্টি হলে তখন ঘণ্টা কি ঘণ্টা বিদ্যুৎ থাকে না কারেন্ট থাকে না ঘণ্টার পর ঘণ্টা থাকে না তখন বিদ্যুৎ যখন চমকায় বা চমকে তার পুড়ে গেলো কারেন্ট পোস্টার পড়ে গেলো তখন দু ঘণ্টার জায়গায় তিন ঘণ্টা থাকে না তিন ঘণ্টার জায়গায় চার ঘণ্টা থাকে না বারো ঘণ্টা কোনো দিন দু ঘণ্টা কারেন্ট থাকে বাকি আট ঘণ্টা কারেন্ট থাকে না কোনো দিন চার ঘণ্টা থাকে বাদবাকিটা কারেন্ট থাকে না আবার যখন বিদ্যুৎ চমকায় না ঝাড় বৃষ্টি হয় না তখন মাঝে মাঝে বর্ষাকালে সারাদিন বারো ঘন্টায় বারো ঘন্টায় বিদ্যুৎ থাকে আর মাঝে মাঝে দু মিনিট তিন মিনিট এরকম বিদ্যুৎ থাকে না কারণ ঋতু ঋতু যেভাবে পাল্টায় সেভাবে বিদ্যুৎও ছিন্ন বিচ্ছিন্ন হয়েও যায় কারণ গরমের সময় ভালো কারেন্ট তেমন থাকে না গ্রীষ্ম গ্রীষ্মকালে থাকে না এবং ঠান্ডার দিকে থাকে